চলচ্চিত্র শিল্পীদের সম্পর্কে রিপোর্ট করার সময় তাদের বাস্তবটাই তুলে ধরা উচিত কারণ তাদের নামে যদি একটা বাজে কিছু উঠে যায় তাদের রেপুটেশান খারাপ হয়ে যাবে তাদের জীবনে একটা খুব একটা খারাপ অবস্থা এসে দেখা দেবে আর এবং মুভিতেও অনেক কিছু যেগুলো হয় তাদের অল্প কিছু সামান্য একটা কিছু সিন ঘটলে সেটাকে খুবই আকর্ষণ করে তুলে ধরা হয় মানুষের মধ্যে যাতে খুব তাদের মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হয় এবং তারা খুবই তাদের জন্য একটা জনপ্রিয়ভাবে গড়ে ওঠে মানুষের কাছে তাদের নিয়ে